গর্বিত হওয়ার জন্য আমি নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছি আমার শহরে এবং এই শহর আমাকে বাইরে নিয়ে গেছে এই শৈল্পিক মাধ্যমে নিজেকে আরও বড়ো জায়গায় প্রতিষ্ঠা করার নিয়ে